আমি এম জি রোড বেগুনটারি মোড় জলপাইগুড়ি এই ঠিকানা থেকে নতুন পাড়া নিয়ার উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট জলপাইগুড়ি এই গন্তব্যের পৌঁছানোর জন্য একটি ওলা বুক করতে চাই ওলার ড্রাইভার দ্রুত আসবেন কি না তাও জানতে চাইছি